হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি অবশ্য গাইড করি সুন্দরবন যাওয়ার জন্যে আচ্ছা আপনারা কত জন যাবেন

বলছি ফ্যামিলি ফ্যামিলি ট্যুরই তো আচ্ছা আপনারা পুরোটাই দেখবেন সুন্দরবনের যে পাহাড় টাহাড় অনেক ভেতরের দিকেও তো অনেক জায়গা আছে পুরোই ঘুরবেন কি হ্যাঁ সে সে হোটেলটা ভাড়া করার জন্য আপনাদেরকে হোটেলের জন্য আলাদা মানে পয়সা দিতে হবে আর যে আপনার নানা ধরনের ঘুরিয়ে দেখাব আমি যেটা ঘুরিয়ে দেখাব সেটার জন্যও আলাদা ঘুরিয়ে দেখানো হ্যাঁ পুরোটা ঘুরিয়ে দেখাব আমি পাঁচ হাজার টাকা নেব আর হোটেল ভাড়াটা আপনি যদিন থাকবেন আপনার সেই অনুযায়ী পয়সা এক দিনের পার ডে হচ্ছে মানে প্রতিদিনের জন্য হাজার টাকা করে আপনি খাওয়া দাওয়াটা না ওখানের খাওয়া দাওয়া বলতে হোটেলেই আপনাদেরকে খাওয়া দাওয়া দেবে কিন্তু সেটারও আলাদা খাওয়া দাওয়াটাও আলাদা আর থাকাটারও আলাদা আর যাতায়াত যে ঘোরাব আপনাদেরকে সেটাও মানে আলাদার প্রত্যেকটারই ভাগ ভাগ করে নেওয়া হয় আপনারা চাইলে একসঙ্গেও দিতে পারেন আপনাদের পুরো পুরো প্যাকেজটা পুরো যদি নিতে চান পুরো প্যাকেজটায় আপনার ওই চব্বিশ পঁচিশ হাজার টাকার মতো পড়বে যদি নিতে চান তাহলে আপনি আপনাকে এই নাম্বারে আবার ফোন করবেন ফোন করে আমাকে জানাবেন আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছি তাহলে